আমি বরাবর আঁকতে ভালোবাসি আমার আঁকার একটা নতুন কৌশল হলো যখন আমি কোনো একটা জিনিস আঁকবো সেটার ওপরই চিন্তা করতে থাকি তখন যেই জিনিসটা দেখি সেটা নিয়েই বারবার ভাবতে শুরু করি তারপর যখন আঁকতে বসি একটা বিন্দু থেকে আঁকতে শুরু করি প্রথমে বর্ডার লাইনটা ঠিক করে নিই তারপর তার যে কাঠামো তৈরি করি সেটিকে ধীরে ধীরে পূর্ণাঙ্গতে তৈরি করে ফুটিয়ে তুলি এই আঁকার উন্নতিতে আমাকে সাহায্য করে অবশ্য আমি আমার স্কুল আঁকার শিক্ষকের কাছ থেকেই শিখেছি নতুন কৌশল শেখার জন্য এখন অনলাইনে ওয়েবসাইটে পাওয়া যায় সেখান থেকেও মাঝে মাঝে আমি আঁকা চর্চা করি